কিছু কিছু কুসংস্কার যেগুলো আমাদের প্রতিবেশীরা বিশ্বাস করে যেমন হচ্ছে বেড়াল যদি রাস্তা থেকে পেরিয়ে যায় তো দাঁড়িয়ে যাওয়া কারণ এই বেড়াল পেরানোর সাথে সাথে কিছু অশুভ ঘটবে তো এই জন্য বেড়াল এবং হাঁচি যদি কোনো আমাদের পরিবারে যদি কেউ কোনো আত্মীয় স্বজন বা কেউ যদি বাড়ির বাইরে যায় তো সেই সময় যদি হাঁচি হয় কারোর তো এই হাঁচি হওয়ার কারণে তাকে বলে দেওয়া হয় যে অশুভ তো কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে এই যেমন টিকটিকি কোনো মানুষের সাথে কথা বলার সময় যদি টিকটিকি আওয়াজ করে তো তখন আমরা সেটা ভাবি যে সত্যি এই ধরণের আবার যদি সকালে ওঠে তাল বা কলা দেখলে এগুলো অশুভ হয় এই ধরণের জিনিস বা যদি আমরা পরীক্ষা দিতে যাই তো পরীক্ষা দেওয়ার সময় চন্দন বা দইয়ের ফোঁটা এগুলোও নিয়ে যাওয়া খুবই শুভ মনে করা হয় এবং এটাও বলা থাকে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম বা মাংস এই সব ধরণের জিনিস যেমন না খায় তো এগুলো আমাদের প্রতিবেশীরা খুবই ভালোভাবে বিশ্বাস করে যে এগুলা এক ধরণের কুসংস্কার কিন্তু তবুও তারা এই ধরণের জিনিস বিশ্বাস করে